হ্যাঁ আমি সুকুমার রায়ের লেখা হযবরল বইটি পড়েছি এই বইটি খুব হাসি ও মজার আমি যখনই পড়ি খুব হাসি এর গল্পটি হল হযবরল উপন্যাসে হিজিবিজবিজ হল একটু জন্তু যে মানুষ না বাঁদর পেঁচা না ভূত ঠিক জানা নেই সে যখন ঝোপের আড়ালে শুয়ে হাত পা ছড়িয়ে হাসছিল তখন তাকে সেই ব্যাকরণ সিং খুঁজে পায় তার একটি গল্প নিজের ভাষায় বলছি একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপর চটে যেত একদিন তাদের বাড়ি বাজ পরেছে আর সে নাক ডাকছে ভবে সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে